হ্যালো বলছি আপনি কি ওই ইলেকট্রিকের ওখান থেকে বলছেন ইলেকট্রিক অফিস থেকে বলছি আমার বাড়ির একটা ফিউজ খারাপ হয়ে গেছে তা আপনারা কবে আসতে পারবেন ও কত দেরি হবে একটু তাড়াতাড়ি হয় না আসলে আমাদের এখানে আশেপাশে মিস্তিরিও নেই যে সারিয়ে নেবো দু দিন একটু দেখুন না মানে বুঝতেই তো পারছেন এখন এই বর্ষার সময় যদি কারেন্ট না থাকে তাহলে কীরকম অসুবিধা হয় আচ্ছা আপনাদের ওখানে আর ফাঁকা কেউ নেই তো দেখুন না তাড়াতাড়ি হয় কি না যা আর টাকাপয়সা কত লাগবে হ্যাঁ ফিউজটা ওই কি হয়েছে আর লাইনটা পুরো চেক করিয়ে নেবো আর কি বর্ষার সময় আবার যদি অসুবিধা হয়ে যায় তাহলে তো আবার ঠিক করাতে গেলে দেরি হবে আপনি তো জানেন না আমি কোত্থেকে কিনে আনবো আপনি মানে এসে দেখবেন কী কী লাগবে আপনি নিয়ে আসবেন ও আচ্ছা ছশোর মধ্যে হয়ে যাবে তা ঠিক আছে আপনি দেখুন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন হ্যাঁ রাখছি তাহলে বাকি কথা এসে হবে হ্যাঁ